হ্যাঁ আমি সাঁতার কাটার জন্য একজনকে সাহায্য করেছিলাম এবং আমি কঠিন পরিস্থিতির মুখোমুখিও মুখোমুখিও হয়েছিলাম যেমন আমি একজনকে যখন সাঁতার কাটাতে যাই শেখাতে যাই তো এবার সেখানে গিয়ে দেখি জলের স্রোত এবং জলটা একটু পরিমাণে বেশি সেক্ষেত্রে গিয়ে আমার নিজের একটু সমস্যা হয়েছিলো এবং যাকে আমি সাঁতার শেখাতে গিয়েছি তারও একটু সমস্যা হয়েছিলো অর্থাৎ আমি প্রায় সে ডুবে যাচ্ছিলো এরকম পরিস্থিতি হয়েছিলো আমি তখন তার চুলের মুঠি ধরে তাকে তুলে নিয়ে আসি তো এই যে সাঁতার শিখতে গিয়ে শেখাতে গিয়ে আমাদের এর জন্যই জলের স্রোত বা গভীরতা সেটা আমাদের অবশ্যই জানা উচিত নাহলে আমার সাঁতার শেখাতে গিয়ে হোক বা নিজের সাঁত কাটতে হোক শেখাতে গিয়ে আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে যাই